বাংলা ভাষা সম্পর্কে কিছু মানুষের ভ্রান্ত ধারণা আছে এইগুলো কিন্তু সমাধান করা যেতে পারে কারণ বাংলা ভাষা সব থেকে কঠিন ভাষা এই ভাষা শেখা খুব কষ্টকর তাই মানুষ বাংলা ভাষা নিয়ে পড়াশুনা করতেও ভয় পায় এমনি ধরুন অন্যান্য আরও যেসব ভাষা রয়েচে সেগুলো তুলনামূলক অনেক সহজ কিন্তু বাংলা ভাষা খুব কঠিন ভাষা বাংলা ভাষা নিয়ে যদি কেউ পড়াশোনা করেন সে কিন্তু অনেক কিছু জানতে পারে তার কাছে অন্যান্য ভাষা খুবই সহজ লাগে কিছু মানুষের এখনো ধারণা আছে যে বাংলা ভাষা সহজ কিন্তু সহজ নয় বাংলা ভাষাতে বিভিন্ন রকমের মানা মানে আছে যে মানেগুলো বোঝা খুব কঠিন সহজে সেই মানের মানে বোঝা যায় না কিন্তু অন্যান্য ভাষা কিন্তু বের করে নেয়া যায় কিন্তু বাংলা ভাষা কিন্তু বের করে বের করা যায় না সহজে অনেক সার্চ করে অনেক কিছু জেনে তবেই জানতে পারা যায় বাংলা ভাষা